আমি যে ক্যামেরাটা কিনেছিলাম সেটা হচ্ছে ক্যাননের ক্যামেরা এটা আমার কাছে খুবই একটা প্রিয় ক্যামেরা এবং এই ক্যামেরা দিয়ে আমি ছবি তুলতে অনেক ভালোবাসি এবং এই ক্যামেরার যে লেন্স আছে সেই লেন্সগুলো দিয়ে অনেক ভালো ভালো ছবি তোলা যায় এবং দূরের যে কোনো ভালো ছবি তোলার জন্য এই লেন্সগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে আমাকে অনেক কিছু শিখতে হয় এবং সেটা শিখে আমি নিজেকে আরো অনেক ভালো ভাবে মনে করি এবং ক্যামেরাটা দিয়ে আমি যখন ছবি তুলি সেটাতে আমি অনেক স্পষ্ট যে কোনো ছবি তুলতে পারি যেটা আমার মনকে আরো ভালো করে এবং তাই আমি ক্যামেরা দিয়ে ছবি তুলতে অনেক ভালোবাসি এবং যেহেতু আমার প্রফেশনটাই হচ্ছে আমি একটু ছবি তোলা নিয়ে একটু বেশি ভালোবাসি তাই আমি যেহেতু ছবি তুলতে ভালোবাসি তাই ক্যামেরা দিয়ে ছবি তোলা আমার কাছে একটা প্রফেশনের মতন এবং ক্যামেরাটা আমার কাছে একটা খুবই ভালো যন্ত্র এবং এটা দিয়ে আমি ছবি তুলি এবং আরো যে বিভিন্ন রঙের যে সমস্ত প্রতিচ্ছবি বা কালার কোডিং যে কোনো ধরনের ছবি আমরা ক্যামেরার সাহায্যে তুলতে পারি এবং যে কোনো ভিডিও শুট বলুন বা যে কোনো ভিডিও এডিটিং সব কিছুই ক্যামেরার সাহায্যে করা হয় এবং ক্যামেরা দিয়ে ভিডিও তোলা হয় এবং ক্যামেরা দিয়ে যদি ভিডিও তোলা না হতো এবং ক্যামেরা দিয়ে যদি ভালো করে ছবি তোলা না হতো তা হলে হয়তো যে কোনো ভালো কোনো দৃশ্য আমরা হয়তো আমাদের নিজেদের মধ্যে সঞ্চয় করে রাখতে পারতাম না তাই ক্যামেরা দিয়ে ছবি তোলা খুবই ভালো এবং ক্যামেরা আমার জন্য খুবই ভালো